হ্যালো হ্যাঁ নমস্কার আচ্ছা বলছি আমি দু দিন বাড়িতে ছিলাম না আমার বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি হয়েছে ওর জন্য ফোন করেছিলাম কিছু সোনা দানা চুরি হয়েছে কিছু আসবাবপত্র চুরি হয়েছে ও নাম লেখাই নি ওই জন্য ফোন করেছি কী করবো আমি বাড়িতে ছিলাম না ওই জন্য আজকের এসছি এসে ওই ফোন করলাম আপনাকে সন সন্দেহ তো আছে আছে আমার তাপস বলে একজন আছে ও সব আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে ও একটু আছে ওই রকম আগের থেকে এরকম করতো চুরি চামারি করতো ঠিক আছে ঠিক আছে